স্ট্যাম্প পয়সা শিলা সংগ্রহের শিক্ষাগত মূল্য হল যে এগুলি আম এইগুলি আগে কালের আগে কালের স্ট্যাম্প পয়সা বা শিলা যাই বলুন না কেন এখনকার যুগের যে বাচ্চাগুলি আছে বা এখনকার যুগের মানুষের কাছে সেগুলি অনেকটাই অচেনা এবং সেগুলি থেকে আমরা অনেক কিছু জানতে পারি যে এটি কত সালের তৈরি ওর মধ্যে কী কী ছবি দেওয়া আছে পয়সা বা স্ট্যাম্পগুলির মধ্যে বা শিলার উপরে কার নামকরণ নাম খোদাই করা আছে কতটা সাল খরণ খোদাই করা আছে সেগুলি আমরা জানতে পারি এবং সেগুলি থেকে আমরা সেই সেই যুগের অনেক অনেক কথাও আমরা জানতে পারি কাহিনি জানতে পারি সেই কারণে আমার মনে হয় প্রত্যেকটা জিনিস কিছু না প্রত্যেকটা সাল বা প্রত্যেকটা সালের কোনো একটা জিনিস সংগ্রহ করে রাখা উচিত সেগুলি থেকে আমরা তৎক্ষণাৎ সেই যুগের কাহি কথা আমরা জানতে পারি